হ্যালো হ্যাঁ হ্যালো আপনি কি লোকনাথ ট্রাভেল এজেন্সি থেকে বলছেন হ্যাঁ আসলে দাদা আমি আপনার এই এজেন্সির এখান থেকে একটা গাড়ি বুক করেছিলাম কালকে তারাপীঠে যাওয়ার জন্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে কালকে সাত তারিখে হ্যাঁ হ্যাঁ কালকে আমি না আমার একটু অসুবিধার জন্যে আসলে আমার বাড়ির একজন শরীর খারাপ তো হ্যাঁ তার কিছু অসুবিধার জন্যে আমি যেতে পারবো না কালকে হ্যাঁ আমি টাকা অ্যাডভান্স করেছিলাম হ্যাঁ দু হাজার টাকা অ্যাডভান্স আমি করেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার বিশেষ কারণবশত আমি আর কালকে যেতে পারছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে যেতে পারছি না তাই আপনি যদি আমাকে টাকাটা ফেরত দেন আমার খুব ভালো হয় হ্যাঁ হুম হুম খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমার ফোনপে আছে জিপে আছে এই নাম্বারেই হ্যাঁ এটাতেই করতে পারেন আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো আপনার এখান থেকেই যাবো পরে যখন যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি একটু দেখুন আমার পেমেন্টটা যদি আপনি একটু ফেরত দিতে চান তাড়াতাড়ি পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি